এমন দিন আছে যখন আমি আঁকতে চাই না কারণ তখন আমার অতিরিক্ত পড়াশোনার চাপ থাকে টিউশন যেতে হয় স্কুল যেতে হয় তার জন্য আমি আঁকতে পারি না আর সেই সময়টা হয় না আঁকার জন্য আর আঁকার জন্য অনুপ্রেরণা খুঁজে পাই বলতে যখন বৃষ্টি পড়ে আমার মনে হয় যে আজকে একটু আমি ফাঁকা আছি তখন আমি আঁকার জন্য অনুপ্রেরণা খুঁজে পাই দৈনন্দিন জীবনে অনেক কিছুই দেখি যেমন বৃষ্টি পড়ছে কেউ মাছ ধরছে কৃষকরা ধান খেতে যাচ্ছে গরু মাঠে চড়ছে ইত্যাদি দেখার পর মনে হয় যে একটু আঁকতে বসি সেই জিনিসগুলো দেখার পর মনে হয় এইগুলো খাতার মধ্যে ফুটিয়ে তুললে জিনিসটা আরো সুন্দর হবে এইসব দেখার পর মনে হয় যে খাতার মধ্যে রঙ তুলি দিয়ে ছবিটাকে এঁকে সুন্দর করি